পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে হিন্দুধর্ম বিশেষভাবে ভূমিকা পালন করে যেমন ভগবান জগন্নাথের রথযাত্রা বা রথোদ্বিতীয়া এটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব ভারতের পশ্চিমবঙ্গে এই উৎসব বিশেষভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হয় এছাড়া ইস্কনের ব্যাপক প্রচারের জন্য এখন একটি বিশ্বব্যাপী অনুষ্ঠান হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এবং উৎসবের আয়োজন হয়ে থাকে ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা উড়িষ্যার পুরী শহরে জগন্নাথ মন্দিরের রথযাত্রা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর মহিষাদল শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা গণ্ডি পাহাড়ের বৃন্দাবনচন্দ্র মঠের রথযাত্রা কলকাতার রথ এবং বাংলাদেশে ইস্কন রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষভাবে প্রসিদ্ধ রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় পশ্চিমবঙ্গে রথযাত্রার সময়ে যাত্রাপালা মঞ্চস্থলের রীতি বেশ জনপ্রিয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রী মা সারদা দেবী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিরা রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসতেন শ্রীরামকৃষ্ণ বলতেন যাত্রাপালা লোকশিক্ষা হয়